হ্যাঁ স্যার এটা কি আপনার সারের দোকান থেকে বলছেন আচ্ছা আপনার কাছে কী কী কোম্পানির রাসায়নিক সার তাও পাওয়া যাবে আচ্ছা স্যার ইফকোর যদি বাজারটা একটু বলতে পারতেন ভালো হতো আর গ্রো মোর স্যার

ইফকোটা আমি এক বস্তা সারে কত কত কাঠা জায়গার উপর দিতে পারি আর গ্রো মোর আর বায়ার গ্রো মোরের উপকারিতা বেশি আর বায়ারের কোনো সার আছে কি রাসায়নিক আচ্ছা জৈব সারের স্যার কীরকম বাজেট পড়বে তাও আর জৈব সারটা আমি কত বিঘা জায়গার উপরে কবালতি দিতে ককেজি ওটা গ্রো মোরের জৈব সারটা কি বস্তাতেই দেওয়া হচ্ছে

আচ্ছা ওটা কত দাম পড়বে স্যার দুহাজার গ্রো মোর বললেন এটাও দুহাজার আচ্ছা এটা দুহাজার বললেন ঠিক আছে স্যার আপনার দোকানকে যেতে হলে আমাকে কোথা থেকে যেতে হবে না আপনি আমার ঘরে ট্রান্সপোর্ট করবেন আচ্ছা হোম ডেলিভারি স্যার চার্জ পড়ে না পড়ে না আচ্ছা কত কত পড়ে তাও আমার বাড়ি স্যার হাওড়া আশি আচ্ছা আচ্ছা আমি স্যার পঞ্চাশ বস্তার অর্ডার দিতে চাই স্যার কী অফার আছে স্যার হ্যাঁ আমি তাহলে ওই জৈব সারটাই নিতে চাই গ্রো মোরের আচ্ছা স্যার আপনার তো এই নাম্বারটাই ঠিক আছে স্যার আপনি তাহলে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে